দৌড়ানো আমার মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে কারণ দৌড়ানোর ফলে আমাদের মন ভালো থাকে আমরা আমদের শরীরের সঞ্চালন রক্ত সঞ্চালন যথেষ্ট ভালোভাবে রাখতে পারি এবং দৌড়ানোর পর একটা সত্যিই যথেষ্ট পরিমাণের একটা রিল্যাক্স ফিল করা যায় যেটা হয়তো অন্যান্য শুয়ে থেকে বা ঘরে বসে অন্যান্য কাজের ক্ষেত্রে হয়তো সেটা পাওয়া যায় না